খাদ্যের পদ খাবার যেগুলি ঝাড়গ্রাম জেলায় জনপ্রিয় আমাদের আমরা যেহেতু বাঙ্গালি আমাদের প্রধান খাদ্য হচ্ছে আমাদের ভাত ও মাছ আর যেমন নিরামিষের মধ্যে আছে আলু পোস্ত ডাল বেগুন ভাঁজা পটল ভাঁজা চাটনি এগুলো হচ্ছে আমাদের জনপ্রিয় আর সেগুলি প্রস্তুত করার জন্য যেগুলো উপাদান দরকার যেমন ডাল জল দরকার তেল পেঁয়াজ কাঁচালঙ্কা মাচ ভাত রান্না করার জন্য যেমন ভাত চাল মাছ তেল মাছ তেল দরকার নুন হলুদ আদা রসুন বাটা টমেটো এগুলো সব দরকার হয় আর কীভাবে তারা জেলার সংস্কৃতি ও ঐতি ইতি ইতিহাসকে প্রতি প্রতি প্রতিফলিত করে যেহেতু আমাদের আমরা বাঙ্গালি মাছ ভাত মাছ আর ভাত হচ্ছে আমাদের প্রধান খাবার এই খাবারগুলোই আমরা প্রথম থেকে তো আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি যে আমাদের গ্রাম অঞ্চলে বা আমাদের বাঙ্গালিদের প্রধান খাদ্য হচ্ছে মাচ ভাত সবাই দেখেও আসছি সবাই খেতেও খুব ভালোবাসে তো সেখানটায় আমাদের জেলার সংস্কৃতি ও ইতিহাসকে এই খাবারটাই আমাদের প ইতিহাসকে প্রতিফলিত করে আর এখানে মানুষ ভালো খাবার খেতে চাইলে কোথায় কোথায় খেতে যাবে এখানে ভালো খাবার খেতে আমাদের যেহেতু বাড়িতে আমরা ভালোভাবে সুন্দর করে রান্না করি তো ভালো খাবার খেতে হলে আমার মনে হয় যেটুকু আমাদের বাড়িতেই সবথেকে ভালো খাবার ভালো রান্না হয় আর যদি কেউ সেরকম খেয়ে ভালো খাবার কিছু খেতে চাইলে যারা বাড়িতে রান্না করতে পারে না তারা বাইরে খাবার খেতে যায় তখন কোনো ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া হোটেল বা কোনো ভালো সেরকম আরে হোটেলে সেরকম যেতে পারে দিলে তারা ভালো খাবার পেয়ে যেতে পারে